বাংলায় জনগণের ক্ষেত্রে কিছু কিছু অনুষ্ঠান বিশেষ বিশেষ মানুষের করতেই হয় তারই কথা আমি আজকে বলছি যেমন পঁচিশে বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেখেনে নাচ গান আবৃতি বাচ্চারা করে রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি তার দিনটি আমরা উৎযাপন করে থাকি ক্লাবে স্কুলে প্রত্যেকটি জায়গায় বাচ্চারা কবিতা বলে আবৃতি করে নাচ গান ওই দিনটি মুখরিত করে যেমন পঁচিশে বৈশাককে ভোলা যায় না তেমনি বাইশে শ্রাবণকেও ভোলা যায় না বাইশে শ্রাবণ হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন বাইশে শ্রাবণ বিদ্যাসাগর মশাই যে আমাদের মেয়েদের বিধবা বিবাহ সমস্ত দিক থেকে এগিয়ে ছিলেন সেই বিদ্যাসাগর মহাশয় জন্মদিন বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন তাই বিদ্যাসা সাগরের জন্ম দিনটি আমার বাইশে শ্রাবণ পালন করে থাকি আর একটি হচ্ছে পঁচিশে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস মানুষের ভাষা কথার ভাষা বাংলা ভাষা মানুষের ভাষা ছাড়া কি মানুষ চলতে পারে কথা ছাড়া চলতে পারে দে ভাষা দিবস হিসাবে বিশ্বে ওইটি পালিত হয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি ছিলেন তাই ওই দিনটিও আমরা পালন করে থাকি তাই পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ আর একুশে ফেব একুশে ফেব্রুয়ারি এই তিনটি দিনই আমাদের কাছে বিশেষ উল্লেখযোগ্য হয়ে উঠেছে